নমস্কার আমি দীঘা বেড়াতে যেতে চায় কিন্তু আমাদের বাড়ির মেম্বারের সংখ্যা বারোজন এই বারোজন মিলে আপনাদের সঙ্গে আমি দীঘা বেড়াতে চাই বেড়াতে গেলে শুনছি আপনাদের কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা আছে কতো টাকা ছাড় দিবেন বা তাছাড়া আমাদের বাড়িতে দুজন বাচ্চা আছে দুজন বয়স্ক আছে যদি সেই রকমভাবে ছাড় দেন দুটো বাচ্চা দুটো বয়েস্কর তাহলে খুব ভালো হয় এবং আপনাদের সঙ্গে আমি যেতে ইচ্ছুক দেখুন এখন সব জায়গায় সব বিষয়ে ছাড় দিচ্ছে এই যদি আমার প্রবলেমটা সলভ হয় বা আপনি মানেন তাহলে আমি আপনাদের সঙ্গেই যাবো তাছাড়া আমাদের পাড়াতেও একজন যাচ্ছে নিয়ে সেখানেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে যেখানটা আমার সুবিধা হবে বেশি ছাড় মনে হবে যেখানটা সেখানেই আমি যাবো যদি আপনি মত করেন খুব ভালো হয় বাচ্চাগুলোর জন্যে বিশেষ করে দুটো বাচ্চা খুবই ছোটো এবং বয়েস্কদের জন্য একটু সামনের সিটের ব্যবস্থা করবেন আর একটু ছাড় দিলে আমাদের যেতেও হয় এবং কতো টাকা নিবেন কিরকমভাবে ছাড় দেবেন আমাকে সবই ফোনে জানাবেন ফোন নম্বরটা বলে দিচ্ছি ঠিক আছে